আমি কলকাতার গিরিশ পার্ক থেকে বলছি আমি আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করতে চাই আমার কাছে কিছু প্রশ্ন ছিল আমি বলছিলাম যে গভীর রাতে যদি কেউ কোনো একা জায়গায় পড়ে যায় তাঁর যদি সমস্যা হয় তিনি যদি কোনো সাহায্যের সম্মুখীন হন তখন কি আপনাদের এজেন্সি থেকে গভীর রাতে কোনো ক্যাব বুক করা যাবে আমাকে যদি যাই তাহলে অনুগ্রহ করে একটু জানাবেন